আমি কণ্ঠর ক্লান্তি ও বা কর্কশতা সামলানোর জন্য কম কথা বলি বাড়িতেই বেশি থাকি বাইরের গরম হাওয়া বা ঠান্ডা থেকে দূরে থাকি এছাড়া আমি সবসময় মোবাইল বা টি ভিতে শুনে সেগুলোকে অভ্যেস করি কিন্তু একদম আস্তে আর চেল্লাই কম কণ্ঠ রক্ষা করার জন্য আমি মধু খাই গরম জল খাই গরম জলে নুন দিয়ে গারগেল করি এটা আমার গলার কর্কশতা দূর করে এবং কণ্ঠকে রক্ষা করে এর ফলে গান খুব সুরিলি হয় ঠান্ডা জিনিস একদমই খাই না বললেই চলে এবং ঠান্ডা জাতীয় জিনিস থেকে দূরে থাকি ঝাল জাতীয় জিনিস থেকে দূরে থাকি এবং আমি ক্লান্তি দূর করার জন্যহাঁটা চলা কম করি অল্প হাঁটা চলা আস্তে আস্তে হাঁটা চলা পছন্দ করি